আমি বিগত দশদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি বইটি কিনেছিলাম এই বইটা পড়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা চিন্তা শৈলী এবং তৎকালীন সময়কার কথা জানতে পারি